সেই সকালে উঠে ঘুম থেকে জল খেয়ে মাঠে হাঁটতে যাই সেখানে গিয়ে দুশো মিটার বা চারশো মিটার হাঁটা চলা ফেরা করি তারপর কিছুগুলো ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো আমরা কমপ্লিট করি আমি তারপরে জল কিছু জল তেষ্টা পায় জল খাই তারপরে আর কিছুক্ষণ ব্যায়াম করার পর আবার যে ব্যায়ামগুলো থাকে একটার পর একটা স্টেপ বাই স্টেপ সেগুলো কমপ্লিট করি তারপর আধ ঘন্টা মতো মাঠে থাকি নিয়ে তারপরে বাড়ি চলে আসি আর এইগুলো করতে এইগুলো করি তারপরে কিছু ব্যায়াম আছে যেগুলো খাওয়ার পর করতে হয় খাওয়ার পরে একটা যোগাসন টাইপের আছে সেটা যদি হয় তাহলে খাবার বেশি হজম ভালো হয় বা নিজের স্বাস্থ্য ঠিক থাকে যদি কোনোকিছু গ্যাস হয় তাহলে সেটাও আমি ওই ব্যায়ামটা করি যেটা থাকে ওটা করলে অনেকটা গ্যাস বা ইয়েটা দুর্বল হয়ে যায়